আগেকার দিনে রেডিও ও টেলিভিশনে মানে হিন্দি বা ইংলিশে সমস্ত কিছু মানে খবরাখবর বলো বাং সি সিরিয়াল বা মুভি এগুলো সবই আমরা হিন্দিতে দেখতাম কিন্তু এখন সেগুলো পরিবর্তন হয়ে বাংলাতে দেখতে পাই বাংলা ভাষাতে আমরা বুঝতে পারি এবং দেখতে পারি যেমন ওয়েব সিরিজগুলো আগে হিন্দিতে আমরা দেখতাম কিন্তু এখন সেটা ডাবিং হয়ে বাংলাতে আমরা এখন দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে কোনও খবর যেমন এখন আমরা পশ্চিমবঙ্গতে বাড়িতে বসে রেডিও বা টেলিভিশনে আমরা বাংলাতে ছোট বড় সবাই বাড়িতে বসেই বাংলাটাকে উপভোগ করি এইভাবেই মিডিয়াতে বাংলা ভাষা মানে ব্যবহৃত হচ্ছে